আমি আমার সন্তানের জন্য একটা ব্যাগ কিনেছিলাম স্কুল ব্যাগ যে স্কুল ব্যাগটার কালার থেকে শুরু করে কাপড় সব কিছুই খুব সুন্দর আসচে এটা আমি অনলাইনে কিনেছিলাম অনলাইন থেকে জিনিসটা এতো সুন্দর আসবে ভাবতে পারিনি আমি সামান আমাদের যে সমস্ত সামনা সামনি যে সমস্ত দোকানগুলো আছে সে সমস্ত দোকানগুলো খোঁজ করেছিলাম বাট এতো সুন্দর স্কুল ব্যাগ মানে কোনোটার কালার পছন্দ হচ্ছে তো কোনোটার কাপড় পছন্দ হচ্ছে না কোনোটার কাপড় পছন্দ হচ্ছে তো কালার পছন্দ হচ্ছে না বা দুটোই যদি পছন্দ হচ্ছে তাহলে দামটাও একটু বেশি হচ্ছে তো এরকম আর কি ব্যা প্রবলেম হচ্ছিলো তারপর আমি অনলাইনে দেখলাম জিনিসগুলো তো তারপরে একটা ব্যাগ পছন্দ হয়েছিলো ব্যাগটা ব্ল্যাক কালারের ভীষণ সুন্দর ব্যাগটা কাপড়টাও ভীষণ সুন্দর আর বেশ মানে আমার সাধ্যের মধ্যেই আমি ব্যাগটা পেয়েছি আর মানে দোকানের থেকে অনেকটা কম টাকার মধ্যে আমি এই ব্যাগটা নিতে পেরেছি তার জন্য আমি ভীষণ পরিমাণে উপকৃত আমার ছেলেও ভীষণ খুশি আমিও ভীষণ খুশি তাই আমার আরও মানে অনেক কিছু কেনারই ইচ্ছে রইলো সেখান থেকে তো আমি একদম অনলাইন থেকে অনেক কিছু জিনিসই কিনতে চাই